আমার বিয়ের পর প্রথম রান্না শুরু করি তো রান্নাটা ভালো হয়নি রান্নাটা পুড়ে গিয়েছিল সকলে আমার বাড়ির ফ্যামিলির সকলে খেতে পারেনি খুব রাগ করেছিল এবং আমার খুব খারাপ লেগেছিল সেই থেকে আমি মনে মনে ভেবেছিলাম যে রান্নাটা আমাকে শিখতেই হবে তাই আমি কী করতাম আমার শাশুড়ি মায়ের পশে পাশে বসে বসে আমি রান্নাটা শেখার চেষ্টা করতাম এবং তারপর কিছুদিন পরে যখন আমি করলাম তাতেও আমার রান্না ভালো হলো না রান্নাটা পুড়ে গিয়েছিল তার পরেও আমি খুব আমার খুব খারাপ লেগেছিল এবং আমি আবার চেষ্টা করলাম যাতে রান্নাটা ভালো হয় তারপর এইভাবে বার বার করতে করতে আমার রান্নায় খুব এনার্জি চ চলে আসে এবং আমি রান্না ভালোভাবে করতে পারি আর এখন আমি সেই রান্না নিজে হাতে একাই খুব সুন্দর করে করতে পারি এবং সকলে খেয়ে খুব প্রশংসাও করে